বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার আমার বিশেষ উৎসাহ হচ্ছে যে রাইডারদের যে স্ট্যান্ড থাকে সেগুলো দেখার সেগুলো আমার দেখতে খুব পছন্দ ভীষণ ভালো লাগে এবং নিজে যে শিক্ষা নেওয়ার তার বিষয়েও আমি যাতে জানতে পারি তাই আমি তাদের সঙ্গে দেখা করতে চাই এবং সমালোচনা কীভাবে বাইকটিকে নিয়ন্ত্রণ করা যাবে কীভাবে এক্সট্যান্সগুলো করা যায় সে বিষয়ে আমার জানার খুব উৎসাহ তাই আমি বাইকিং সম্প্রদায়ে জড়িত হব এবং অন্যান্য রাইডারদের সাথে দেখা করার বিষয়ে উৎসাহী এবং এই উপায়গুলি হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন বড় বড় বাইক রেসিং হয় সেখানে কিন্তু এই বাইক রাইডার্সরা সাধারণত তাকে নিমন্ত্রণ করা হয় এবং তারা সেখানে উপস্থিত হন তাদের সঙ্গে দেখা করার সেরা উপায় সেগুলি আমি অবশ্য একা বাইক চালাতে পছন্দ করি সব সময় আমি যাতে নিজের সেফটি নিয়ে বাইক চালাতে পারি সেদিকে আমি লক্ষ্য রাখি মাথায় হেলমেট হাতে গ্লাভস পায়ে শু এবং বিভিন্ন জায়গায় গার্ড লাগিয়ে কিন্তু বাইক চালালে অবশ্যই নিজের সেফটিটা থাকে